আমি আমাদের স্থানীয় হাট বা বাজার থেকে ছোটো ছোটো পশু বা প্রাণীকে কিনে আনি কিনে এনে যেসব পশু প্রাণী আমরা ঘরে রেখে পালন করতে পারি এবং ছোটো থেকে বড় করতে পারি সেসব পশু পাখি ক্ আনকে আমরা কিন্তু নিয়ে আসি নিয়ে আসার পর তাদের কিন্তু সুযত্ন সহকারে এবং বাড়ির এর সমস্ত রকম স প্রত্যেকেই স সমস্ত রকম খাবারের খাইয়ে ফ্যান জল খড় ঘাস সেরকম খাবার খাইয়ে সেগুলোকে বড় করে তুলি এবং বড় করে বেশিরভাগই আমরা কিন্তু গাভী গোরু এবং ছাগল চাষ করে থাকি হাঁস মুরগি কারণ হাঁস মুরগি থেকে আমরা ডিম পাই এবং মাংস পাই সেই ডিম বাজারেও বিক্রি করি এবং আমাদের পরিবারের খাওয়া দাওয়ার কাজেও কিন্তু লেগে থাকে এছাড়া ছাগল বা গোরু গাভী গোরু থেকে আমরা কিন্তু বাছুর হয় বাছুর হলে সেখান থেকে দুধ পাই দুধ থেকে আমরা ছানা মিষ্টি বিভিন্ন রকম কাজে লাগাতে পারি গয়লাকে দুধ বিক্রি করতে পারি এছাড়াও আমাদের পরিবারের কিন্তু খাওয়া দাওয়া চলে আবার যদি ই বলদ গোরু হয় তাহলে তাকে আমরা সুযত্ন করে বড় করি বড় করার পর তারা মাঠের যে কোনো কাজে লাগে লাঙল করা হাল করা এই সব কাজে লাগে এছাড়াও পশু বা দের সারগুলো আমরা গোবরগুলো আমরা জমিতে সার হিসাবে ব্যবহার করে থাকি যার ফলে আমাদের কিন্তু অনেক উপার্জন হয় আমরা আবার ওই সব গোরু বা ছাগলগুলোকে একটু কিছু বড় করার পর যখন দেখি যে ওদের আর রাখা যাচ্ছে না তখন কিন্তু আমরা আবার কম টাকায় কিনে এনে সেটা আমরা আবার অনেক বেশি দামে বিক্রি করে ফয় অনেক পয়সা উপার্জন করতে পারি এইভাবে কিন্তু আমরা অনেক পয়সা পর্যন্ত উপার্জন করে থাকি